আমি সোনারপুর থেকে বলছি লাক্স বাজার থেকে বলছেন কি ওখানে কি শীতের কোনো রকম ভ্যারাইটিস আছে আমি বাচ্চাদের বড়ো বাচ্চা ছেলের আর বড়ো মেয়েদের আচ্ছা

উলের যে কুর্তিগুলো আছে সেই রকম ধরণের চাই ও আচ্ছা দামের কোনো ডিসকাউন্ট টাউন আছে আর বাচ্চা মেয়েদেরও কি পাবো ওই যে নেপাল বা ভুটানি দেশের যে বাইরের ধরণের পোশাকগুলো সেরম ধরণের কিছু পাবো কি আর দোকান কতোক্ষণ খোলা ও আচ্ছা তাহলে আমি যাবো একটু দামের ডিসকাউন্ট পেলে খুবই খুশি হতাম বা কোনো অফার চললে আরও ভালো হতো হ্যাঁ তাহলে আজকে যেতাম সোয়েটার চুড়িদার জাতীয় কোনো বড়ো মেয়েদের লেগিংস এসব পাবো কি

আচ্ছা ঠিক আছে একটু দামের সঙ্গে একটু ডিসকাউন্ট করবেন তাহলে দোকানে যাচ্ছি একটু অনেক কিছু কেনাকাটার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে